হ্যাঁ আমি আমার সমাজ মাধ্যমে ছবি পোস্ট করি যেমন আমি ফেসবুকে ছবি পোস্ট করি ইউটিউবে আমার ছবিগুলো পোস্ট করি ছবি বা ভিডিওগুলো পোস্ট করে থাকি কারণ যেহেতু এখন সোশাল মিডিয়া সবাই ব্যবহার করে তো এই ছবিগুলো ওখানে পোস্ট করার ফলে তার থেকে লাইক ভিউ আসে আমি সেখান থেকে প্রথমত অর্থ উপার্জন করতে পারি এছাড়াও আমার ছবিগুলো পোস্ট করতে ভালো লাগে কারণ বিভিন্ন জন আমাকে ভালো মন্তব্যও করে আর আমার ছবি দেখে আপ্লুত হয়ে বিভিন্নজন আমাকে ছবি তোলার জন্য ডাকে এবং সেখান থেকে আমার কিছু অর্থ উপার্জন হয়ে যায় এবং আমার যেহেতু এগুলো একটা শখের মধ্যে পড়ে তাই আমি এই ছবিগুলি তুলি এবং এগুলো পোস্ট করে থাকি